আঁকাটা খুবই একটা পার্সোনাল জিনিস হয় যেদিকে লোকে কি করে কি আঁকে বা কি দেয় পেইন্ট যেমনভাবে করে ওটা খুবই হয় মাথাতে কি থাকে ওইভাবে আসে পেপারে এবার এই জিনিসটা লোকের সঙ্গে কথাবার্তা যখনই বলা হোক পেইন্টিংয়ের ব্যাপারে বা কিছুর ব্যাপারে ওমনি লোকের সঙ্গে কথা বলে কিছু শেখা যায় যারা একটু হলেও জানে জিনিসটাকে বা জিনিসটাকে বুঝতে পারে এমন হয় নাকি সবাইয়ের ধারণা একই রকম হবে এটা কোনোদিনই সম্ভব নয় কিন্তু সবাইয়ের ধারণা জানা তারপরে ওই জিনিসটাকে ভাবনা চিন্তা করে মাথায় আনা মাথায় একটা ছবির চলে আসে ওই ছবিটাকে কাগজে তোলা সেটা হচ্ছে আসল আঁকা করা আঁকাটা খুবই পার্সোনাল জিনিস হয় আঁকাটা মাথায় যখন ছবি আসে ওই ছবিটাই কাগজে আসে আর কাগজে ওটাই দেখা যায় যেটা মাথায় থাকে আমাদের কাগজে কিছু আলাদা আসবে না এমন হবে না কোনোদিনই কি আমি কিছু ভালো ভাবছি আর কাগজে সেটা কিছু খারাপ ভাবের রিফলেক্ট হবে ওটা খুব কোনদিনই হয় না বা ওটা অনেক কমই হয় আঁকাটা তখনই ভিতর থেকে হয় যখন আমরা জেনে ভালোভাবে আমরা বসে সময় দিয়ে ওটাকে বুঝে মাথায় যেটা আসে ওটাকে ভালোভাবে ভেবে বুঝে রং আমরা ফেলি বা আঁকাটা করি